পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলা বলতে আমি এখন কাশীপুরের রাজবাড়িটা বুঝি তাছাড়া আমাদের পুরুলিয়ার যে সাহেব বাঁধ আছে সেটাও একটা এখন পর্যটন কেন্দ্র হয়েছে যেগুলোতে বিভিন্ন পার্ক তৈরি হইছে এস এবং সেগুলোতে আমরা যাই তাছাড়া পুরুলিয়াতে এই যে সাইন্স মিউজিয়াম রইছে সেখানে যাই পরে বিভিন্ন বিজ্ঞানের জিনিসপত্রগুলা যেইগুলা তৈরি হয় সেগুলা রয়েছে তাছাড়া এখন আমাদের গ্রামের বিভিন্ন বড়ো বড়ো যে পুকুরগুলা রইছে এ সেগুলাকে সরকার মানে ড্যামের মতন করি পর একটা পর্যটন কেন্দ্রর মতন হইছে এইট এখেনে বিভিন্ন এখন ছোটো ছোটো নৌকাগুলা রইছে তাছাড়া পাহাড়ের নিচগুলা এখন অন বিভিন্ন পার্কের মতন তৈরি করে দিচ্ছে এ এবং তাছাড়া কলকাতাতে যে চিড়িয়াখানা রইছে সেইটাও একটা বিশাল প পশ্চিমবঙ্গে জনপ্রিয় ও পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রতে অনেক মানে অন্য রাজ্যের লোকগুলা এই দেখতে আসে তাছাড়া আমাদের কলকাতাতে রয়েছে বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটাও বিভিন্ন বিদেশিগুলা দেখতে আসে অ্যাঁ তাছাড়া আমাদের গঙ্গা রয়েছে গঙ্গা স্নানের জন্যে বিখ্যাত তাছাড়া বিভিন্ন যে ধর্মীয় স্থানগুলা রয়েছে কারণ কারণ বিভিন্ন কলকা ধর্মীয় স্থানগুলো রয়েছে সেগুলাও খুব বিখ্যাত বা তাছাড়া আমাদের এই পুরুলিয়াতে যে এ অযোধ্যা পাহাড় রইছে সেইটা একটা বিশাল ম মানে বড়ো পর্যটন কেন্দ্র শুধুমাত্র পুরুলিয়াবাসীই নয় গোটা পশ্চিমবঙ্গ থে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা এবং অন্যান্য দেশের প্রান্ত থেকে মানুষরা এই অযোধ্যা পাহাড় দেখতে আসেন অযোধ্যা পাহাড়ে শীতকালের সময় রাস্তার ধারে পলাশ গাছগুলা একবারেই মানে লা পুরোই লাল রঙিন হয়ে থাকে খুব মনোরম দৃশ্য দেখায় এই শীতকালে প্রধানত এই অযোধ্যা পাহাড়ে দেখতে আসে অযোধ্যা পাহাড়ের কাছে এখন বিভিন্ন ছোটো ছোটো ঘরগুলা ভাড়ায় দিয়া হইছে যেগুলা বিদেশি মানে আইসে পর সেখানে রইছে এবং বিভিন্ন বিনোদনের জন্য বিভিন্ন এখন পুরুলিয়া আ তে মানে ইয়াতে শহরটাতে কেন কি অনেক সিনেমা হল রইছে যেগুলাও অনেক বিনোদনের জন্যে বিখ্যাত হয়ে যাচ্ছে তাছাড়া বিভিন্ন মলগুলা রয়েছে যেখানে বিভিন্ন সার্কাস হচ্চে সেইগুলো হইছে তাছাড়া আমাদের বিষ্ণুপুরের যে অনেক বিখ্যাত রয়েছে এ মুর্শিদাবাদে অনেক হাজারদুয়ারি রয়েছে মুর্শিদাবাদের যেটা বিখ্যাত পর্যটন কেন্দ্র ও মুর্শিদাবাদে অনেক যেগুলো অনেক ছোটো ছোটো মন্দির রাজবাড়ি রয়েছে আর তাছাড়া বিষ্ণুপুরেও অনেক ছোটো ছোটো মূর্তি রয়েছে এ যেগু বিষ্ণুপুরে যে পোড়া মূর্তির জন্য পর্যটন কেন্দ্রটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ হইছে